অন্যান্য জেলা থেকে পুরুলিয়াকে যেটি থেকে আলাদা করা হয়েছে সেটি হল পুরুলিয়ায় বিড়ি শিল্প বিড়িবাঁধা শিল্প আর মুখোশ শিল্প মানে চড়িদার যে মুখোশ শিল্প সেটি এখানে খুবই গুরুত্বপূর্ণ আর এখানে স্থানান্তরিত হয় বলতে যেসব শিল্পীরা মুখোশ বানান তাদের দেখে তার ছোটো ছোটো ছেলে মেয়েরাও সেই মুখোশ বানানোয় আগ্রহী হয় এবং সেই একই মুখোশে যেভাবে তার বাবা এবং মা চোখ মুখ ফুটিয়ে তোলে সেইরকমভাবেই সেই বাচ্চাটি দেখে দেখে সেই একই তুলির টানে তা সেই মুখোশগুলি ফোটানোর চেষ্টা করে এবং এই মুখোশ এখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পুরুলিয়া থেকে রপ্তানি হচ্ছে এবং তাদের এটা রুজি রোজগারের থেকেও বড়ো কথা তারা এটা ভালোবেসে করে এবং তাদের এটা সংস্কৃতি যেহেতু ছৌ নাচ ছৌ নাচের মুখোশ বানানো এখানে ছৌ নৃত্য আমাদের ভালোবাসা এবং ছৌ নৃত্য আমাদের সংস্কৃতি সেই জন্য ছৌ নিত্যকে অবলম্বন করেই এইসব মুখোশগুলি বানানো হয় এবং পরবর্তীকালেও এই ছৌ শিল্পী বা চড়িদা মুখোশ যারা বানান সেই সব শিল্পীরা তার এবং তাদের ছেলেমেয়েরাও তাদের দেখে এবং তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই এইসব শিল্পের পেছনে আরো ঝোঁক দেখান